আমরা বাঙালি আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ নানারকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা মানে প্রত্যেক বছ প্রত্যেকটা মাসেই আমাদের একটা করে অনুষ্ঠান থাকে যেমন বিয়ে অন্নপ্রাশন যেমন নববর্ষ হয় বৈশাখ মাসে রথ হয় দোল আছে মানে নানান রকম আছে যেমন হোলি আছে সরস্বতী পুজো কার্তিক পুজো দুর্গা পুজো প্রত্যেকটা বিভিন্ন মাসে এক একটা মাসে এক এক রকম করে আমাদের পার্বণের মধ্যে দিয়ে আমরা যাই আমরা যেমন এই হুগলিতে থাকি যেমন আমরা এখানেই কার্তিক পুজো দেখি কার্তিক পুজো খুব ধুমধাম অনুষ্ঠান হয় তারপর জগদ্ধাত্রী পুজো আছে চন্দননগর জেলার চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয় খুবই মানে উৎসবটা খুবই ধুমধাম করে পালন করা হয় দিওয়ালি হয় কালী পুজোর সময় দিওয়ালি দেখি দিওয়ালিতেও খুব উৎসব হয় হোলি হয় জন্মদিনেতেও আমরা নানারকম খুবই অন্য মানে জন্মদিনে নানারকম অনুষ্ঠান করে আমরা জন্মদিনটা পালন করি তারপর হচ্ছে কী ছট পুজো হয় কালী পুজোর পরেই ছট পুজো হয় ভাইফোঁটা আছে নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমরা নিজেকে মানে পালিত হই জ মানে অনুষ্ঠানে